আমি ছোটবেলায় গ্রামে থাকতাম আর এখন শহরে চলে আসছি আর ওই গ্রামে যেতে আমার খুবই ভালো লাগে কারণ ওই গ্রামে রয়েছে আমাদের পুরনো বাড়ি যেখানে আমাদের আত্মীয় স্বজনরা রয়েছে বন্ধু বান্ধব রয়েছে আর ওই গ্রামে যাওয়ার পরে আমাদের বন্ধু বান্ধব পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় তারা খুবই আনন্দে থাকে যে শহর থেকে আমার পুরনো বন্ধু এসেছে তো এই কারণে খুবই খুশিতে থাকি আর ওই গ্রামেই আমাদের রয়েছে একটি মস্ত বিশাল বাগানবাড়ি আর এই ওখানেই যা আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম তো খেলাধুলা করতে করতে মারপিট ঝগড়া লড়াই এগুলোও হত বন্ধু বান্ধবদের সাথে তো এগুলো খুবই মনে মনে পড়েরে যে আজও ওই স্মৃতিগুলো আমাদের মনে আছে তো ছোটবেলায় ওই জায়গাগুলোতে বন্ধু বান্ধবদের সাথে যেয়ে খেলাধুলা করা কোনও ছোটো খাটো গাছে ওঠা তো এই স্মৃতিগুলো এখনও মনে পড়ে যা আমাদের কে ভুলতে দেয় না কারণ ওই গ্রামেই আমরা একদিন খেলেছিলাম ওই বন্ধু বান্ধবদের সাথে তো এই স্মৃতিগুলোই আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে যে আমরা গ্রামের মানুষ মাটির মানুষ তো এই জন্যই গ্রামে যেতে খুবই ভালো লাগে আর এই গ্রামে পুরনো বাড়ি রয়েছে যেখানে আত্মীয় স্বজন রয়েছে তারাও খুব ভালোবাসে আমাদের আর আমাদের বন্ধু বান্ধবদের তো এই জন্যই